ঘোড়ায় চড়ার জন্য যা ফিটনেস প্রয়োজন তা প্রথমে দৌঁড়াতে হবে মাঠে সেরকমভাবে ফিট রাখতে হবে নিজের বডিকে ব্যায়ামের মাধ্যমে ব্যায়াম হল যোগাসন শবাসন ধনুরাসন এসব আসন ব্যায়াম করতে হবে নানানভাবে ইত্যাদি